হ্যালো ভালো ভাবছি তো চড়িদার মুখোশ কেমন হবে সবাই মিলে একটা দিন ঠিক করলেই হয় যে দিন সবাই ফাঁকা থাকবে হয়তো তাহলে সবাইকে আগে জানাতে তো হবে যে রবিবারে যাবো বলে

ওইখানে যায় ওইখানে যায় জিজ্ঞাসা করলেই হয়

না না অবশ্যই ঠিক পুরুলিয়া যখন বিখ্যাত ছৌ নাচের জন্য তখন ছৌ মুখো ছৌ মুখোস দেওয়াটাই ঠিক হ্যাঁ ঠিক আছে সবাইকে একবার হ্যাঁ আমি ফাঁকা আছি হ্যাঁ আমি ফাঁকা আছি দেখ দিন কবে ঠিক করা রবিবারের পরে কি অন্য কোনো দিন না না কোনো অসুবিধা নেই

ঠিক আছে